আমার একটি পছন্দের বাগান রয়েছে সেখানে বিভিন্ন ধরনের গাছ আমি লাগিয়েছি যেমন ফুলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ ইত্যাদি এই গাছ বাগানে দেখেছি রোজই বিভিন্ন রকমের প্রাণীর প্রভাব যেমন প্রজাপতি কেঁচো তারপর কাঠবেড়ালি ইত্যাদি আর আমি দেখেছি যে প্রতিদিন মৌমাছিও দেখতে পাওয়া যায় প্রজাপতি উড়ে আসে ফুলের মধ্যে বসে আর মৌমাছি আসে ফুলের মধু খেতে আর কেঁচোরা আমার গাছগুলোকে আরও উন্নত করে তুলছে কারণ আমরা জানি কেঁচো হলো মাটির অর্থাৎ কৃষক বন্ধু মাটির মধ্যে উর্বরতা বৃদ্ধি করে হচ্ছে কেঁচো তো আমি এই বিষয়টিকে উৎসাহিত করি